আমি একজন একটি গবাদি পশুর মালিক প্রথমে আমি গরুর গোয়াল ঘর থেকে গরুটিকে বের করে বিচালি মিশ্রিত খাবার দিই তারপরে ওকে নিয়ে মাঠে বিচরণ করাতে নিয়ে যাই দুপুরে নদীতে বা বাড়িতে ওকে পরিষ্কার করে স্নান করাই দুপুরে খড় বিচালি ভাতের মাড় খেতে দিই তারপর ওকে ওর ঘরে শুতে পাঠাই এবং গরুটির গোবর দিয়ে আমি ঘুঁটে দিতে লেগে যাই সন্ধ্যাবেলায় সাবান দিয়ে হাত ধুয়ে আমি গরুটিকে বিকেলবেলায় খেতে দিয়ে তারপরে আমি দুধ দোয়াই সেই দুধ আমি বাড়িতে বাড়িতে বিক্রি করতে যাই দুধের সর জমিয়ে আমি ঘি তৈরি করি সেই ঘি ভাত দিয়ে আমরা খাই এবং ধুনো জ্বালিয়ে সন্ধ্যাবেলায় আমি ওকে শুতে পাঠাই যাতে সেই বিষাক্ত কোনও মশা বা মাছি গরুটিকে না কামড়ায়